হ্যালো এটা কি সমীর ট্র্যাভেলস আমি একটা গাড়ি ভাড়া নিতে চাই গাড়িটি নিয়ে আমরা পুরো পরিবার বেড়াতে যাব চারদিনের জন্য তো প্রতি কিলোমিটারে কত টাকা দিতে হবে যদি বলেন আমরা দিঘা বেড়াতে যাব